শিল্প এখন আমাদের অনেক উন্নতি হয়েছে যেমন এখন এখন কাগজের ছোটো ছোটো ব্যাগ যে কোনো জিনিস কিনলে কাগজের ব্যাগ দিচ্ছে বা মল থেকে আমরা যে জামা কাপড় কিনি বড়ো বড়ো যে ব্যাগ দিচ্ছে সেই ব্যাগগুলি আমাদের এখন খুব সুবিধা হচ্ছে পোড়া মাটিরও সব জিনিসগুলি যে বা পোড়া মাটিরও সব জিনিস বানাচ্ছে ওইগুলি এখন আমাদের সব আমাদের সব সুবিধা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিকের ব্যাগ এখন আর প্লাস্টিক ছেড়ে এখন আমাদের কাগজেরই সব কিছু কাগজ দিয়েই আমাদের এখন কাগজের ব্যাগে আমাদের সব ভালো উন্নতি করছে কাগজেরই সব কিছু প্লাস্টিক

প্লাস্টিক আবর্জনা প্লাস্টিকের আবর্জনা দিয়ে সব কিছু আমাদের এখন তার থেকে আমাদের কাগজেরই সব কিছু উন্নতি করছে বা আমাদের সব সুবিধা করছে